কাছা কাছি নগর বা শহর রাজ্যে ভ্রমণ করার সময় আমরা যে নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের সম্মুখীন হয়েছিলাম তারা আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে অযোধ্যা পাহাড়ে ভ্রমণ করতে বেরিয়েছিলাম যাওয়ার সময় সেরকম কিছু আমরা পরিস্থিতির সম্মুখীন করিনি আসা ফেরার সময় আমার এক বন্ধুর এক বাইকে দুজনে সামনের ব্রেক মেরে ফেলে কোনোরকমে তারা ডিসব্যালেন্স হয়ে রাস্তার ওপারে জঙ্গলে পরে যায় এবং তারা খুব বেশী আহত হয়েছে এমনকি পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল মুখের চামড়া ঠামড়া সব খসে গেছিল মাথা ফেটে গেছিল একজনার তারা ওই ওরকম পরিস্থিতি দেখে আমাদের আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে এরপর কি করা যায় তখন গ্রামের লোকও খুব জড়ো হয়ে গেছিল সে টাইমে আমরা খুঁজে পাচ্ছিলাম না কি করবো তাও তাদেরকে দাঁড় করিয়ে কোনোরকমে বাইকে চাপিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে তাদের ট্রিটমেন্টের খরচা আমরা সবাই ফ্রেন্ড বন্ধুরা মিলে তা দিয়েছিলাম এমনকি ঘরেও তখন জানানো হয় নি সে রকম পরিস্থিতিতে তাদেরকে গাড়িতে চাপিয়ে আবার নিয়ে এসে আমরা তাদের ঘরে পৌঁছে দিয়ে তাদেরকে সুস্থভাবে রাখলাম এমনকি আমরাও ঘর চলে গেলাম এই হয়েছিল আমাদের ভ্রমণের সম্মুখীনের কারণ আমরা সেই টাইমে অবস্থার খরচা সবই আমরা নিজেদের মধ্যেই সব মিটিয়ে নিয়েছিলাম কিন্তু সেই মুহুর্তে কি করবো সেটা আমরা খুঁজে ঠিক পাচ্ছিলাম না তাই আমাদের সাথে এক সিনিয়র দাদা ছিল সেই আমাদেরকে বুঝিয়ে কোনো রকম আমাদেরকে ওখান থেকে নিয়ে গিয়ে তাদের খরচা সব দায়িত্ব সেই নিয়েছিল এমন কি আমার বন্ধু আস্তে আস্তে সুস্থ হতে শুরু শুরু হলে তাদেরকে এমনকি ঘর পৌঁছে দিয়ে আনা হল